হ্যাঁ নমস্কার পাঠাগারে আপনাকে স্বাগত বলুন হুম হুম আপনি

আচ্ছা আপনার কি এখনই বইগুলো দরকার আছে আচ্ছা তাহলে আপনার নামটা বলুন একটু আপনি কি হচ্ছে আমাদের পাঠাগারের নিয়মিত একজন সদস্য আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার নামটা কী আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে বইগুলো পাওয়া যাবে না কেন আমরা বইগুলো ভিতরের দিকে সাজানো রয়েছে ওই বইগুলো আমি বের করে দেবো ঠিক আছে তাহলে আপনি কটার দিকে আসবেন না স্যার আমরা তো সাধারণত পাঠাগারটা ও খুলিই হচ্ছে এগারোটার দিকে আপনি অত সকালে তো পাবেন না না হলে এক কাজ করতে পারেন আপনি এক কাজ করতে পারেন বিকেলের দিকে এসে আমাদের তো রাত্রি আটটা পর্যন্ত আটটা কি দশটা অবধি খোলা থাকে অনেক গ্রাহক বই পড়েন বসে বসে আপনি সন্ধ্যেবেলা কি রাত্রিবেলাও আসতে পারেন হুম হুম হুম হুম হুম আসুন হুম

আচ্ছা ঠিক আছে তাহলে আমি বইগুলো খুঁজতে জোর আধ ঘণ্টা লাগবে আপনি তাহলে একটু তাড়াতাড়ি আসবেন বইগুলো বের করে রাখছি আচ্ছা ধন্যবাদ